লম্বা বাইকিং ট্যুরের প্রস্তুতি করতে প্রথমেই আমি একটি লিস্ট বানিয়ে নিই যে সম্পূর্ণ ট্যুরে কী কী জিনিস লাগবে আর কীভাবে আমি ট্যুরটা করবো কোন দিক দিয়ে শুরু করবো কোন দিক দিয়ে ফিরবো তারপর কী কী নিয়ে যাবো যেমন একটি রুকস্যাক নিয়ে তাতে ছোটো অক্সিজেন কিছু ড্রাই ফুড জলের বোতল জামা কাপড় স্যানেটাইজার টিস্যু পেপার ইত্যাদি